আমাদের এখানে খেলাগুলোর মধ্যে আছে যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন দাবা এই খেলাগুলো আমাদের এখানে খুবই প্রচলন আমাদের এখানে সবাই প্রায় এই খেলার মধ্যে দিয়েই যায় কোনো অকেশানে কেউ বেড়াতে এলে আমাদের এখানে বাইরের থেকে তারাও দেখেছি আমাদের এই খেলাধুলো নিয়ে থাকে কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ ফুটবল খেলছে বা কেউ ক্রিকেট খেলছে এই খেলার ওপরে সবাই দেখেছে আগ্রহে আছে কেউ বসে বসে দাবাও খেলছে আমাদের এই খেলার সবাই দেখেছি মনঃসংযোগ করেন দেখেন এবং নেন তাই আমি মনে করি আমাদের এই খেলাগুলো বাইরে বই মানে পর্যাটকদের অনেক অনেকভাবে আকর্ষণ করবে